রোগ প্রতিরোধ করার উপায়গুলি হল বাড়ির চারপাশে জল জমতে না দেওয়া রাত্রে মশারি টাঙিয়ে শোয়া বাড়ির চারপাশে নোংরা আবর্জনা না রাখা নোংরা জামাকাপড় বা বিছানার চাদর সব জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা প্রতিদিন স্নান করতে হবে খাওয়ার আগে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে গরম খাওয়ার খেতে হবে বাসি খাবার খেলে অসুস্থ হবার সম্ভাবনা বেশী থাকে